হ্যাঁ এখানে রাজনৈতিক দলে বলতে আমাদের এখানে যে তৃণমূল পার্টি আছে তৃণমূল পার্টি থেকে রামজীবনপুর ওয়ার্ডে এখানে খেলানো হয়েছিল আমাদের রামজীবনপুর যে পৌরসভা আছে সেই পৌরসভার দল থেকে আমাদের তৃণমূল পার্টির দল খেলা করিয়েছিল মাননীয় কল্যাণ তেওয়ারি মহাশয় তিনি হচ্ছে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান তারপর হচ্ছে এখানে আমাদের মানে ওই ওয়ার্ড থাকে এক নম্বর ওয়ার্ড দুনম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড বা চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর মানে মোট চৌদ্দ পনেরো নম্বর ওয়ার্ডের খেলা হয়েছিল বিভিন্ন ওয়ার্ডের হয়ে যেমন খেলা হয় সেরকম খেলানো হয়েছিল কীভাবে খেলানো হয়েছিল এখানে বলতে গেলে মাঠে একটা আমাদের যে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন বিদ্যাভবন আছে ওখানে একটা বড় মাঠ আছে ওই বড় মাঠে বড় মাঠেতে আমাদের এখানে খেলানো করানো হয়েছিল বিভিন্ন ওয়ার্ড থেকে দলের ছেলেরা সবাই আসছিল বিভিন্ন ওয়ার্ডের এখান থেকে প্লেয়াররা সবাই আসছিল তারা খেলাধুলা করেছে ওয়ার্ডের যেমন এক নম্বর ওয়ার্ডের সাথে দুনম্বর ওয়ার্ডের খেলানো হয়েছিল চার নম্বর ওয়ার্ডের সঙ্গে পাঁচ নম্বর ওয়ার্ডের খেলানো হয়েছিল সাত নম্বর ওয়ার্ডের সঙ্গে যেমন দশ নম্বর ওয়ার্ডের খেলানো হয়েছিল এরকম এক একটা ওয়ার্ডের সঙ্গে বিপরীত দলেদের সাথে খেলানো হয় এখানে বিভিন্ন রকম সুবিধাও পাওয়া যায় মাঠেতে প্লেয়ার দর্শক থাকে তারপরে স্টেজ করানো হয় সমস্ত কিছু থাকে ওই জন্যই আমাদের এই তৃণমূল পার্টি থেকে এখানে একটা ভালোভাবে সুবিধাজনকভাবেই খেলানো করা হয়েছিল রামজীবনপুর পৌরসভাতে আর একটা যে খেলা হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন পৌরসভা থেকে যেমন ঘাটাল তার পরে ক্ষীরপাই খি ক্ষীর ক্ষীরা এরকম বিভিন্ন একটা ইয়ে থেকে খেলানো হয়েছিল